লোকেরা প্রথম আঁকা শিখতে গেলে বা প্রথম আঁকতে গেলে তারা অনেক কিছুই ভুল করে যেমন বাচ্চারা প্রথমে আঁকা শিখতে গেলে তারা অনেক কিছুই ভুল করে বেড়ায় সেরকম মানুষও ভুল করে

ভুল ক ভুল করে এবং সেই ভুলগুলো শোধরানোর জন্যে তারা একটা আঁকা খারাপ হলে তা দ্বিতীয়বার আঁকে তৃতীয়বার আঁকে এরকম করে আঁকা প্র্যাকটিস করে প্রাকটিসের সাম মাধ্যমে তারা তাদের ভুলটাকে সংশোধন করে এবং যারা যতবার প্র্যাকটিস করবে এবং মানে আঁকবে তারা ততবার সেই ভুলটাকে সংশোধনের চেষ্টা করবে এবং সংশোধনও হয়ে যায় এবং যেমন ভুলগুলো হলে যেমন মানুষ কোনো কিছু আঁকার আগে মানুষ যেমন পেনসিল দিয়ে আঁকে পেনসিল দিয়ে আঁকতে গেলেও অনেক সময় অনেক মানে ভুল হয় বা সমস্যা হয় এমন পেন দিয়েও আঁকে পেন দিয়ে আঁকলেও সমস্যা হয় বা ভুলও হয় এবং আঁকার সময় দেকতে হবে যে আঁকছে যে আর্টপেপার মানে যে আঁকা পেপারটা যেন পাতলা না হয় বা আঁকলে যেন তার অপজিট সাইডে মানে কোনো রং বা কোনো পেনসিল বা পেনের দাগ যেন বোঝা না যায় এবং একজন শিল্পী হতে গেলে তাকে খুব মানে প্র্যাকটিস করতে হয় এবং তাকে খুব তাকে খুব প্র্যাকটিস করতে হয় এবং এবং সে যত প্র্যাকটিস করবে এবং এ করবে তার নিজের ভুলগুলো মানে ভালো ভালোভাবে সে বুঝতে পারবে সেই জন্য তাকে প্রচুর কষ্ট করতে হয় এবং প্র্যাকটিসের পর প্র্যাকটিস করে যেতে হয় যে এবং সে যত প্র্যাকটিস করবে সে তত ভালো মানে শিল্পী সে শিল্পী মানে পরিচয় দিতে পারবে